বর্তমানে দাঁড়িয়ে ভারত একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার মধ্যে যে সমস্ত সমস্যাগুলি সবথেকে উল্লেখযোগ্য সেটা হলো ভারতের প্রতিবেশী যে দুই দেশ রয়েছে চীন এবং পাকিস্তান পাকিস্তান থেকে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী এবং চীনের আগ্রাসন দুটি ভারতের কাছে বর্তমান খুব একটি বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এছাড়া বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি ছাড়িয়ে গিয়েছে যেটি ভারতের খুব একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনযাপনের মানের অনুন্নত ঘটছে সম্পদের সঠিক বণ্টন হচ্ছে না যার জন্য একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়া বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সঠিক পরিমাণ কর্মসংস্থান হচ্ছে না যার জন্য বেকারত্ব বৃদ্ধি ঘটছে এবং জলবায়ু জলবায়ু একটি খুব অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় বর্তমানে দাঁড়িয়ে অপরিণত বৃক্ষছেদন ঘটানো হচ্ছে বনাভূমি ধ্বংস হচ্ছে বনাভূমি কেটে বসত বাড়ি নির্মাণ করা হচ্ছে যার জন্যে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এবং সঠিক পরিমাণ পূর্ণাঙ্গ যদি বৃক্ষছেদন করা হয় তাহলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় না কিন্তু অপরিণত বৃক্ষ কাটা হচ্ছে যার জন্য জলবায়ুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে নানারকম দুরারোগ্য রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে এছাড়া অনিয়ন্ত্রিত বর্ষা অনিয়ন্ত্রিত শীত গ্রীষ্ম সমস্ত কিছু সঠিক না থাকার জন্য ফসলের ক্ষতি হচ্ছে যার জন্য সঠিক পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে না যার জন্য খাদ্য সঙ্কট হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়া সরকারে বিভিন্ন ধরনের যে সমস্ত নোট পরিবর্তন বা যেসব ব্যাঙ্কিং সিস্টেমে যে সমস্ত নীতি রয়েছে তার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটছে তো সরকারের উচিত জনগণের মধ্যে সঠিকভাবে প্রচার করা যাতে জনসংখ্যা বৃদ্ধি না ঘটে এবং বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থানে যথাযথ ব্যবস্থা করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য বৃক্ষরোপণ করতে হবে এবং ক্রমবর্ধমান যে কলকারখানা বা সমস্ত কিছু রয়েছে তা থেকে নির্গত যে সমস্ত দূষিত বা বর্জ্য পদার্থ রয়েছে তা যাতে সঠিক সময়ে সঠিকভাবে পর্যাপ্তভাবে পরিশোধন করে পরিবেশে ছাড়াও সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকার এবং জনগন উভয়ই সচেতনভাবে কাজ করলে তবেই এই সমস্ত সমস্যার সমাধান সম্মুখীন হবে তা নাহলে কিন্তু এই সমস্যা চলতেই থাকবে এবং চলবে এই সমস্ত সমস্যাগুলি ভারতের সবথেকে বর্তমানে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে খুব বড়ো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটি আশা করা যায় ভারত সরকার কিছু সমস্যার সম্মুখীন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছেন যাতে সফলতাও পাচ্ছেন তো পরবর্তী সমস্যাগুলি আশা করি যাতো ভারত সরকার এবং জনগন সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে